হ্যাঁ যেখানে সেখানে পাখি দেখেছি অনেক রকম পাখি দেখেছি পাখিগুলোর নাম মনে নি চিড়িয়াখানায় গিয়েছি অনেক রকম বিভিন্ন রকম পাখি দেখেছি খুবই ভালো লেগেছে পাখিগুলো পাকিগুলো নাম একটা মনে থাকে না অনেক কটা অনেকগুলো নাম মনে আছে অনেকগুলোর নাম মনে নেই ওই জন্য করে বলতে পারছি না বাড়িতে টিঁয়া পাখি পুষি দয় টিঁয়া পাখিটা খুবই ভালো কথাও বলে ভালো আমার খুবই ভালো লাগে শালিক পাখি আছে মাঝে সাঝে আমাদের এসে আমাদের চালের ওপরে বসে আমরা দেখি কত সুন্দর বুলবুলি পাখি আছে বুলবুলি পাখিও আসে আমার দাদাদের বাড়ি একটা টিঁয়া পাখি আছে টিঁয়া পাখিটাও খু ওই পাখিটাও খুব ভালো কথাও বলে গানও করে কত সুন্দর কী সুন্দর ভালো পাখিটা চিড়িয়াখানায় কিছুই কত রকম পাখি দেখেছি আকাশেও অনেক রকম চিল ওড়ে কাক ওড়ে বক গড়ে অনেক রকম দেখছি বাদাইতে মাঠে গিয়েছিলাম মাঠেতে দেখেছি যে কাক আছে বক আছে অনেক রকমের পাখিও আছে দেখে খুবই ভালো লাগে কিন্তু ধরতে পারি না এটাই আস খুবই ভালো লাগে পাখিগুলো মাঝে সাঝে মাথার ওপরে কী কী করে কাকা করে কারোর অসুবিধা হলে কাক কসে ক কা করে আমাদের বাড়িতে অনেক কাক আছে টিঁয়া পাখি আকাশে অনেক উড়তে দেখি পায়রা দেখি অনেক রকম দেখি দেখে মনে হয় যে কত সুন্দর সুন্দর পাখি আমার একটা টিয়া পাখি আছে খুবই ভালো এটাই আমার আশা